সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতি যেভাবে বৃদ্ধি পেয়েছে সমস্ত ক্ষেত্রেই করোনা পরিস্থিতির পর ভয়াবহতার পরবর্তীকালে বেশ কিছু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই করোনা তথা আমাদের অতিমারী পরিস্থিতির পরে ইন্টারনেট তথা নেট ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট যে ব্যবস্থাটা রয়েছে তার সাহায্যে বহু মানুষের সুবিধা হয়েছে এবং এই এই সাহায্যের মাধ্যমে বৃহত্তর স্বার্থে দেশের বাইরে দেশের নানা জায়গায় অতি সহজেই পেমেন্ট করা সুবিধাজনক হয়েছে বলে আমার মনে হয়